এমন কিছু ঐতিহ্যবাহী খেলা আছে যা পর্যটকরা জানতে চান যেমন পাঞ্জাবের কুস্তি পাঞ্জাবে গিয়েছিলাম কানে শুনেছিলাম পর্যটকরা কীরকম দেখতে কিন্তু চোখে দেখিনি না দেখলে বুঝতেই পাততাম না পর্যটকরা এত সুন্দর আমি দেখলাম পাঞ্জাবে পর্যটক কুস্তি খুব সুন্দর লেগেছে মহারাষ্ট্রের লেঝিম সেখানেও পর্যটকরা কীরকম জানতাম না সেখানেও যেয়ে আমার খুব ভালো লেগেছে লেঝিম তামিলনাড়ুর জাল্লিকাট্টু সেখানেও গেলাম যেয়ে দেখলাম পর্যটকরা কেমন সুন্দর না দেখলে পরিকল্পনা করতে পারতাম না মনের ভেতরে রয়ে যেত তাই আমি কয়েকটা ছবি তুলেছি বাড়িতে এনে সবাইকে দেখালাম সবারই খুব সুন্দর লাগল তারপর তামিলনাড়ুর জাল্লিকাট্টু সেখানেও গেলাম সেখানেও যেয়ে পর্যটকরা খেললো তাদের খেলা খুব সুন্দর লেগেছে ইভেন্ট আসামের ধোপখেল সেখানেও যেয়েলাম যে সেখানেও খুব সুন্দর লাগলো খেলা দেখলাম আমার মন ভরে গেল সেখানেও কয়েকটা ছবি তুললাম তুলে এনে বাড়িতে দেখালাম ইভেন্ট এখানে কি কোনও ক্রীড়া ইভেন্ট আছে